হ্যালো হ্যাঁ বলছি বলুন হ্যাঁ করি আচ্ছা বলুন হুম ঠিক আছে হ্যাঁ পারব আমার কাছে তো সমস্ত সবজিই থাকে আর আমি ডেলিভারি করি আপনি ঠিক জায়গায় ফোন করেছেন কবে নাগাদ লাগবে আপনার সবজিটা আচ্ছা কোন জায়গায় লাগবে সেটা হুম তাও না বুঝতে পার আচ্ছা আচ্ছা ঠিক আছে কখন লাগবে আচ্ছা চেস হ্যাঁ সবজি আপনি যথেষ্ট কমেই পাবেন আমার কাছে যেহেতু আপনি বেশি পাইকারি হিসাবে নেবেন অনেকটাই রেট কমই যতটা বাজারে যে মূল্য তার তুলনায় আমার কাছে অনেকটা কমেই পাবেন না সেটাতে কোনও সমস্যা নেই আপনি যদি বলেন যে আমাকে দিয়ে পাঠাতে হবে আমি নাহয় দিয়ে পাঠিয়ে দেব কিন্তু আপনাকে আমার যে গাড়ি যাবে তার চার্জটা দিয়ে দিতে হবে হুম হুম সেই ভাড়াটা দিয়ে দিলেই হবে হ্যাঁ আপনাকে আমার যেদিন আপনার পরশুদিনে দশটার সময় লাগবে বলছেন তো আমি ওই সময় আপনাকে দশটার নটার দিক করে ফোন করব আপনি বলবেন যেই ঠিকানায় সেই ঠিকানায় গাড়ি চলে যাবে ক জন বলতে আমি সেটা আমার যাবে ক জন যাবে কীরকম কী লাগবে সে মাল তোলার দায়িত্ব আমার এরপরে যা ভাড়া লাগবে আমি সেখানে যেয়ে আমি বলে দেব যে এই এত ভাড়া লাগছে আপনি সেটা দিয়ে দেবেন পে করে দেবেন একদম একদম ফ্রেশ সবজি পাবেন হ্যাঁ হ্যাঁ ওই বাজারদর বলতে যেটা চলছে তার থেকে একটু কমই পাবেন তাও পাঁচ দশ টাকা তো কম হবেই আপনার যদি বাজারে সবজি আলু চলছে যেমন এখন ধরুন কুড়ি টাকা কেজি আমি আপনি আমার কাছে দশ টাকা কেজি আলু পাবেন সবই তুলনামূলক কম পাবেন বাঁধাকপি ধরুন চলছে পঁচিশ টাকা না পঁচিশ টাকা পিস আপনি পেয়ে যাবেন আমার কাছে সেটা পনেরো টাকা পিস যেহেতু পাইকারি নিচ্ছেন ওই একই দামেই একই দামেই পাবেন পটলটা এখন একটু রেট তো বেশি আমি আমাকে চল্লিশ টাকা করে কেজি দেবেন সমস্ত কিছুটাই কেজির উপরেই নির্ভর এরপরে যদি বেশি নেওয়া হয় তখন তুলনামূলক যে রেটটা থাকে তার থেকে আরও একটু কিছু কম হবে আর আপনি যে ভাড়াটা বলছেন সেটাও একটু মিলিয়ে ঝুলিয়ে কমিয়ে দেব হ্যাঁ হ্যাঁ না কাঁচকলাটা পিস হিসাবে কাঁচকলাটা পিস কেজি হিসাবে নয় বাকি সমস্ত কিছুই কেজি হিসাবে

ঠিক আছে আপনাকে তাহলে পরশুদিন আমরা আপনাকে ফোন করে নেব যোগাযোগ করে নেব হ্যাঁ